বৃহত্তর এবং বৃত্ত এবং বর্গক্ষেত্রে দুটো যে আঁকা যে সিলিন্ডারের মতো আর কি যে বৃত্ত যেমন নিচে যে সিলিন্ডারের নিচের দিকটা সেটা হচ্ছে বৃত্ত টাইপের হ্যাঁ এবং বর্গক্ষেত্র বলতে একটি চৌকো কোনো সমান জায়গা সেটা উপর নিচে সেটা আর কি থ্রি ডি আকারে আঁকা হয় সেটা দূর থেকে পাতার মধ্যে সে মাপ যোগ করা হয় সেইগুলো সেইভাবে আঁকা হয় সিলিন্ডারের থ্রি ডি মতো বাইরে থেকে দেখতে লাগবে